শহর কিন্তু সত্যি গ্রামের থেকে অনেক উন্নত তার সব থেকে বড়ো কারণ হলো এটাই যে শহরে যেমন পরিবহন ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি বহু উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় যেটাকে আমরা কলেজ বলি সেগুলো বহু ঘন ঘন কিন্তু তৈরি হয়েছে যার জন্য শহরের তুলনায় গ্রামের ছেলে মেয়েরা কিন্তু বহু পিছিয়ে রয়েছে কারণ তারা বহু কষ্টে নিজেদের পছন্দ মিতো বিষয়টি তারা কিন্তু গ্রামে পায় না কারণ শহরে যেহুতু খুবই ঘন ঘন কলেজ এবং মহাবিদ্যালয় তৈরি হয়েছে তাই জন্য তারা যে পছন্দ মতো বিষয়গুলোকে পড়তে পারে এবং জানতে পারে কিন্তু গ্রামের শিক্ষার্থীরা তারা কিন্তু যেহুতু খুবই বেশি বেশি কলেজ গ্রামের দিকে পাওয়া যায় না এবং প্রতিষ্ঠিত হয় নি সেই জন্য তারা নিজেদের পছন্দ মতো বিষয়গুলি বা কোর্সগুলি কিন্তু সেই কলেজে পায় না তাই তারা দূর থেকে দূরান্ত পর্যন্ত ছুটে যায় নিজেদের পছন্দ মতো বিষয়গুলোকে জানার জন্য এবং আরও হায়ার স্টাডি করার জন্য তাই সত্যি বলতে গেলে গ্রাম যেন এই দিক থেকেই যেন সব থেকে পিছিয়ে রয়েছে শহরের থেকে